হ্যাঁ হ্যালো ধরেছি ফোনটা ধরেছে

হাঁ আছে এসো পাওয়া যাবে হাঁ ভালো ভালো জিনিস আছে বাচ্চাদের ভালো ভালো সোয়েটার আছে টুপি আছে যে কোনো শীতের পোশাক ভালো ভালো নেমেছে এসো কম টাকার মধ্যেই হয়ে যাবে হ্যাঁ সবই পাওয়া যাবে কো সবই পাওয়া যাবে এসো কম টাকার মধ্যেই হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সবই পাওয়া যাবে স্যুট হ্যাঁ হ কম টাকার মধ্যে করে দেবো এসো এস ও সবই ও সবেই পাওয়া যাবে লেপ কম্বল মশারিটা মানে যে কোনো মানে শীতের পোশাক সবই পাওয়া যাবে হ্যাঁ ভালো কোয়ালিটির পাওয়া যাবে অ্যাঁ না না তুলো উঠবে না নষ্ট এখন নষ্ট হয়ে যাবে না শিগগির মধ্যে নষ্ট হবে না